পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বড়ো যেইটা বড়ো কাজ সেটা হচ্ছে প্রথমতই গাছ কাটা একদম চলবে না দ্বিতীয়ত গাছ বেশি বেশি করে লাগাতে হবে যাতে মানুষের অনেক উপকার হয় গাছ লাগালে গাছ লাগানোর জন্য সবকিছুই বেশি বেশি উপকারিতা পাওয়া যায় দ্বিতীয়ত নোংরা ফেলা চলবে না সাধারণভাবে প্লাস্টিক প্লাস্টিক বেশি খুব ক্ষতি করে প্রকৃতির উপর প্লাস্টিককে এক জায়গায় ফেলতে হবে ডাস্টবিনে ফেলার জন্য সবাই সবারই কাছে অনুরোধ রাখতে হবে যাতে প্লাস্টিক বা কোনো আবর্জনা মাঠে ঘাটে না ফেলে যেখানে সেখানে না ফেলে যেমন তার একটা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত এবং পর্যটন হিসাবে আমাদের এখানে অনেক কিছু জায়গা আছে যেমন ঘাটালের শিলাবতী নদী আছে গড়বেতার গনগনি আছে যেটাকে পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় সেখানে অনেক ওইখানে নদী আছে ওই নদীর ওখানে পর্যটন পর্যটকরা আসে ঘুরতে আসে সেখানে নদীতে যেমন অনেক নাম করেছে ওইগুলো অন্য জায়গাগুলো অনেক নামকরা জায়গা আর এর ফলেও বিশেষ বিশেষ করে যখন ওরা ঘুরতে আসে ঘোরাঘুরি করতে আসে বেশি বেশি করে নোংরা করে দিয়ে যায় সেইটা চাই যেমন নোংরাটা কম করে নদীর উপর অত্যাচার কম করে বা গাছের উপর অত্যাচার কম করে নোংরা টোংরা ফেলে নোংরা প্লাস্টিক এইসব আবর্জনাগুলো যেমন এক জায়গায় ফেলে দিয়ে যায় ঘুরতে আসলে যেমন ঘোরার মতো পরিচ্ছন্ন পরিষ্কার করে ঘুরে যায় নোংরাটা যাতে না করে